আমার যেহেতু শহরে বাড়ি তো আমি যখন গ্রামে যাই তখন দেখেছি কৃষকরা নিশ্চিত মানে তারা নিশ্চিত করতে পারে যখন তাদের পশু কোনো চাষির বাড়িতে গরু তো থাকবেই তো তারা যখন নিজেদের গরু নিয়ে চাষ করে জমিতে নাঙল দেয় তখন তাদের গরু ঠিকঠাকভাবে চলছে মানে হাঁটতে পারছে কি ঠিক ঠাকভাবে লাঙল দিতে পারছে কি সেটা দেখা মানে যখন ধরো দেখছে ঠিক ঠাকভাবে গরু গরুটি হাঁটতে পারছে না বা ঠিক ঠাকভাবে চলতে পারছে না তো তখন বুঝতে হবে হ্যাঁ তাদের তাদের কোনো সমস্যা হচ্ছে বা তাদের শরীরটা খারাপ তো তাদের কোনো রোগও হতে পারে তো সেই রোগের জন্য ভালো চিকিৎসা করা দরকার উম যাতে তারা ভালো হয়ে যায় নাহলে এমন অনেক এমন কোনো রোগ আছে যা গরুর থেকে মানুষেরও হতে পারে তো মানুষের হওয়ার আগে সেই গরুর সেই চিকিৎসা করে সেই রোগটা মুক্ত করা তো আমার সেই রোগটা জানা নেই যা গরুর গরুর থেকে মানুষের শরীরে ছড়াতে পারে